মার্শাল আর্ট শব্দটি উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের দশকে মূলধারায় জনপ্রিয় হয়েছিলো উনিশশো ষাট থেকে সত্তরের দশকে এটি জনপ্রিয় সংস্কৃতির দ্বারা জনপ্রিয় হয় বিশেষ করে উনিশশো সত্তরের দশকের প্রথম দিকে তথাকথিত চমস্কি তরঙ্গের সময় হংকং মার্শাল আর্ট ফিল্মগুলি দ্বারা এটি জনপ্রিয় হয় মার্শাল আর্ট শব্দটি একটি পুরনো ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ আর্টস অফ মার্শ মানে যুদ্ধের দেবতা রোমান এবং এটি ইউরোপের যুদ্ধ ব্যবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছিলো মার্শাল সায়েন্স বা মার্শাল সায়েন্স বা মার্শাল আর্ট সাধারণত উনিশশো সত্তর সাল পর্যন্ত পূর্ব এশিয়ার ফাইটিং আর্ট বোঝাতে ব্যবহৃত হতো যখন চিনা বক্সিং শব্দটি তখনও পর্যন্ত চিনা মার্শাল আর্টসকে বোঝাতে ব্যবহৃত হতো